বর্তমান পরিস্থিতিতে আরও বেশির কাছে বিজ্ঞাপন দেওয়ার একটি মাধ্যম হল ফেসবুক মাধ্যম যার মাধ্যমে আমরা সব দেশের খবর নানা রকম জানতে পারি যেমন আমরা করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনায় কে কে মারা গেছে কার কার অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে আমরা ঘরে বসে কিন্তু সেই সম্পর্কে সবকিছুই জানতে পারছি আমরা আরও সাবধানতা অবলম্বন করতে পারছি যে বাইরে বেরোলে আমাদেরকে সাবধান হতে হবে বাইরে বেরোলে আমরা যখন ট্রেনে উঠব তখন আমাদেরকে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে কারণ করমণ্ডল এক্সপ্রেসে দেখলাম যারা ট্রেনের টিকিট কেটে ওঠেনি তাদের কী পরিস্থিতি হচ্ছে তাদেরকে কতটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে তাই এই ঘটনা থেকে আমরা অনেকটি সৃজনশীল হয়েছি অনেক প্রভাবশালী হয়ে গেছি এই দুর্ঘটনার মাধ্যমে এটিই আমি বলতে চাই